হ্যালো হ্যাঁ কেমন আছেন হ্যাঁ এই তো চলে যাচ্ছে আর কি ঠাকুরের দয়ায় তো শিবরাত্রি তো এই কাটলো শিবরাত্রিতে মন্দিরে গিয়েছিলে না কি এক্কেশ্বর মন্দিরে তো সেই বড়ো গাজনের এ মেলা ফেলা বসেছিলো শিবরাত্রির দিনে গেছিলে না কি ও পুজো দিতে গেছিলে বলো নি আমি তো সন্ধ্যাবেলার দিকে স্ত্রীকে নিয়ে গেছিলাম ওখানেতে আ্যঁ সে মেলা ভিড় একদম ভিড়ে যেন ঠেলে ভিতরে ঢোকা যায় নি হ্যাঁ তো আর বলে ই করো নি যে বৌ সারাদিন উপাস আছে কালা হয়ে গেছে সেখেনে যেয়ে সে এক মানে কান্ড হইছিলো তা তোমাকে তো বলাও হয় নি হ্যাঁ বলো হ্যাঁ গাজনকে তো এখনো দেরি আছে কিছু দিন গাজন নিয়ে ভাবছি এবছর ভোক্তার ওক্তার থাকব অনেক বছর থাকা হয় নি ভোক্তা ভাবছি এ বছর থাকব তারপর জানি নি বৌ তো বলছিলো থাকতে দিবে নি শরীরটাও ভালো নাই অতটা বলছে দু তিন দিন চার দিনের ব্যাপার এ বছরটা থাকতে হবে নি উ বছর নয় থাকবে এখনই কেন থাকতে হবে একটু শরীরটা ঠিক জান তো সেই তখন শরীর খারাপ হইছিল সব তো জানো হুম হুম না এবারে ঠাকুরের দয়া থাকলে হবে হ্যাঁ ওগুলা তো আর ই থেকে হয় নি দেখি ঠাকুর টানালে অবশ্যই হবে ইচ্ছা তো আছে যে এ বছর হচ্ছে গাজনের সময় গিয়ে থাকার হ্যাঁ এবার দেখি কি হয় ওই ওই দুলাতেই তো ভয় সবথেকে ওই ওই জন্যেই তো আমি থাকতে না আড়াই প্যাঁচ নিতে হয় আড়াই প্যাঁচ এক যাবো আসবো আবার যেয়ে থামবো ওইটা একটু একটু ভয় লাগে আর কি বাকি কিছু ভয় নাই কষ্ট পাক থেকে যাবো সেসব লিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু ওই দুলাটাই তো একটু ভয় লাগে তো ওইজন্যই থাকতে পারি নি তবে শুনেছি না কি এক্কেশ্বর মন্দিরে না কি খুব মানে ভোক্তা থাকলে হুম খুব ভালো হয় শুনেছি খুব জাগ্রত মন্দির বাবাও দয়া করে বাবার দয়া হয় দেখি এবার কি হয় হ্যাঁ ঠিক আছে তোমাকে পরে তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে তাহলে দেখা হবে হুম